অনেকেই মনে করে যে বাংলা ভাষায় কথা বললে সে উচ্চশিক্ষিত নয় বা সে পারস্পরিক সমাজ বা পারস্পরিক অবস্থা সম্পর্কে অবগত নয় এই তথ্য বা এই কথাগুলো একেবারেই ভুল ভাষাটা শুধুমাত্র একটা মাধ্যম হতে পারে তার জ্ঞান বা তার বুদ্ধিকে সেই ভাষা কোনমতেই সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না তাই বাংলা ভাষাও সেরকমই একটা ভাষা যেটা নিয়ে আলোচনা করলে বা সেই ভাষায় কথা বললে কেউ যে কম জানে বা সে সামাজিক দিক দিয়ে সামাজিক ব্যাপারে ওয়াকিবহল নয় সেটা কিন্তু একেবারেই নয় তো এই ভুল ধারণাগুলো বা এই ভ্রান্ত যে নীতিগুলো এইগুলো এই ধারণাগুলো পাল্টাতে গেলে প্রচুর পরিমাণে মানুষকে সচেতন হতে হবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যম বা সামাজিকভাবে প্রায় সামাজিক মাধ্যম বা সামাজিকভাবে প্রচার চালাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে কোনও ভাষাই ছোটো নয় ভাষা শুধুমাত্র একটা মাধ্যম মানুষের বোধবুদ্ধি চিন্তাভাবনা সেটা সমস্ত ভাষা দিয়েই প্রকাশ করা যেতে পারে